আমি যেয়েতু বাইকিং করতে খুবই ভালোবাসি এবং অনেক দূরবর্তী টুরেতেও যাই বাইক নিয়ে বা বাইকিং করে সেই ক্ষেত্রে আমি কিছু সতর্কতা যেগুলো সর্বদা বা নিরাপত্তার বিষয়ে যেগুলো সর্বদা আমি মনে রাখি সেগুলো হলো যে বাইকে ঠিকঠাক মতো হাওয়া আছে কিনা পর্যাপ্ত পরিমাণ পেট্রোল আছে কিনা এছাড়া আমি হ্যান্ড গ্লাভস শ্যুজ সাথে জ্যাকেট এবং আমার নিরাপত্তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো হেলমেট সেটা আমি পরে আছি কিনা এছাড়া আরো দরকারি বা গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস যেগুলো আমাকে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে সেই হাত থেকে বাঁচাবে সেই ধরনের সমস্ত জিনিসগুলো আমি ঠিকঠাকভাবে পরে আছি কিনা এবং আমি নিজের সুরক্ষার দিকে পুরোপুরিভাবে গুরুত্ব দিয়েছি কিনা সেটা আমি দেখি এছাড়া আমি সাথে আরও এক্সট্রা কিছু বা বাড়তি কিছু জিনিসপত্র নিয়ে নিই যাতে আমার বাইকটা যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে যাতে আমি সেটাকে বাগাতে পারি এছাড়া পর্যাপ্ত পরিমাণ খাবার ও জল নিয়ে নিই কারণ আমি রাস্তাতে কখনো কখনো খাবার বা জল নাও পেতে পারি সেইক্ষেত্রে আমার বেঁচে থাকার জন্য বা আমার শরীরকে পর্যাপ্ত পরিমাণ শক্তি প্রদান করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ যাতে খাবার খাই এবং জল পান করতে পারি সেই ক্ষেত্রেও আমি খুবই ভালোভাবে নজর দিই আমি আমার ভ্রমণের সময় যে সমস্ত কাগজপত্রগুলি সাথে রাখি সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিসগুলো হলো আমার ড্রাইভিং লাইসেন্স আমার গাড়ির কাজ ও কাগজপত্র আমার গাড়ির ব্লু বুক এছাড়া ধোঁয়া পারমিশন করা রয়েছে কিনা সেই কাগজ এছাড়া আমার আধার কার্ড এগুলো আমি সাথে রাখি কারণ যেকোনো সময় রাস্তাতে পুলিশ ধরে নিলে আমাকে যদি কোনোরকম কাগজ চায় গাড়ির কাগজ বা আমার ড্রাইভিং লাইসেন্স আরে আমি যাতে খুব অনায়াসেই তাদেরকে সেগুলো প্রদান করতে পারি বা দেখাতে পারি সেই জন্য আমি এই ধরনের কাগজপত্রগুলো সর্বদা আমার সাথেই রাখি